বিশুদ্ধ খাবার পাওয়া খুব ভালো কারণ বিশুদ্ধ খাবার স্বাস্থের পক্ষে খুব উপকার আমি জেনেছি যে আমার এক বন্ধু সে তো তার বাড়ির পাশে এক মিষ্টির দোকান আছে যেখান থেকে দই খেতে খুব ভালোই লাগে সেখানে গিয়ে সেই দই খায় এছাড়া আরেক বন্ধু সে দু লিটার তেল পুড়িয়ে সে দু লিটার তেল পুড়িয়ে একটা জায়গায় গিয়েছিলো সেখানে গিয়ে সে এক মিষ্টির দোকান থেকে বেশ কিছু খাবার খেয়েছে এবং খাওয়াই তা খুবই ভালো সুস্বাদু আমি তো বিরিয়ানি পচি প্রতি খুব একটা আকর্ষ আকর্ষণ তাই আমার তো একদিন একশো প্যাকেট বিরিয়ানি দরকার ছিলো তাই দাদা বৌদির বিরিয়ানি জন্য ওখানে যায় ব্যারাকপুর সেখানে একশো প্যাকেট বিরিয়ানি অর্ডার করি কিন্তু সেখানে একশো প্যাকেট না থাকায় আমি খুব চিন্তিত ছিলাম পরে সেই বিরিয়ানির সমস্যাটা মিটে যায় তাই বিরিয়ানি বলতে বিশুদ্ধ খাবার বলতে দাদা বৌদির বিরিয়ানি খুব ভালো